আমি যদি বলি মানে আমার ক্ষেত্রে পরিবহন ভ্রমণ বিকল্পগুলি মানে অভিগমন জীবনযাত্রার সাথে আমার মানকে প্রভাবিত কতটা করেছে বলবো যে অনেকটা আর কীভাবে যদি বলি মানে আমার জ্ঞানের দিক থেকে যে কোনো জায়গার যেই রকমভাবে আমি আগে বললাম মানে কোনো জায়গায় গেলে সে জায়গার সাংস্কৃতিক বলুন শিক্ষা মানে সাংস্কৃতিক দিকের শিক্ষা তারপর খাবারের ব্যাপারে তারপর সেই শিল্পকলা শিল্পকলা যে রয়েছে আলো আলাদা রকমের সেই সব জিনিসগুলো কিন্তু মানে আমাদের একটা ভৌগোলিক বলুন বা নিজেদের মানবিক অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে কাজ করে আর এটা আমাদের একটা মানে নলেজ হিসাবে রয়ে যায় যেটা ভবিষ্যতেও আমাদের অনেক কাজে লাগে পরিবহনের ধরন হিসাবে যেটা বলবো যে আমরা এর আগে বাইকে ভ্রমণ করতাম তো লাস্ট বার আমরা ফ্যামিলি একসাথে সবাই মিলে ট্রেনে গিয়েছিলাম তো এই এই যে ট্রেনে যখন যাই মানে সবাই একসাথে সেই জিনিসটা কিন্তু একটা আলাদা মানে বাইকে যখন গেছি আলাদাভাবে দুজনে সেটা আলাদা আর একসাথে যখন ট্রেনে গেলাম সেটা আলাদা মানে ট্রেনে যাওয়ার মজাটাই ছিলো ভিন্ন রকমের মানে এই একসাথে সবাই মিলে যাবো আবার ওই যে ট্রেনের যে কামরা ট্রেনের গেট থেকে বাইরের পরিবেশ দেখা যখন প্রথমবার পাহাড় দেখছি সেই অভিজ্ঞতা মানে অতুলনীয় এইগুলো বলে মানে বোঝানোর নয় তো হ্যাঁ অবশ্যই আমি বলবো যে পরিবহনটা কি বলুন তো পরিবহনটা ভ্রমণের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে মানে গুরুত্বপূর্ণ আর প্রভাব ফেলে অবশ্যই